আমার সংগ্রহ করা প্রথম স্ট্যাম্প হল আমার স্কুলের রেজাল্ট মুদ্রা হল দশ পয়সা পঁচিশ পয়সা আর শিলা বিভিন্ন রকমের রঙিন শিলা সেগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছি আজ আমার কাছে সেগুলো অনেক মূল্যবান পুরানো দিনের অনেক স্মৃতি যেগুলো আমার খুব ভালো লাগে দেখতে এবং অন্যদেরকেও দেখাই যে আমার কাছে এগুলো আমার ইমোশান আবেগ অন্যদেরকেও দেখাই তাদেরও ভালো লাগে এই শিলা বা স্ট্যাম্প মুদ্রাগুলো আমি ভবিষ্যতেও যত্ন করে রেখে দেবো যাতে আমার চেনা পরিচিত কেউ থাকলে তাদেরকে পরে দেখাতে পারি যে আগের সময়ে কী কী ছিল বা আগের আমার রেজাল্ট কেমন ছিল আগের সময়ে কোন মুদ্রা ছিল আমি কেমন শিলা কুড়িয়ে পেয়েছি এবং সেই শিলাগুলো কোন সময়ে কেমন ছিল কতটা সুন্দর ছিল